হ্যাঁ নমস্কার

ভবিষ্যৎ বলতে আমি তো কম্পিটিটিভ এর জন্য পড়াব ভাবছি ঠিক আছে এবার দেখা যাক কী হয় ছেলেরও ইচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছিলাম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই সেটাই একটু খোঁজখবর নিয়েছিলাম তো অনেকেই ওর নাম বলছে তা আমি অবশ্য নিজে কখনও যাইনি ওখানকে ঠিক আছে হ্যাঁ যাইওনি বা সরাসরি আমি কোনো দিন কথাও বলিনি তবে আমি শুনেছি ওখানে রেটিংস খুব ভালো ঠিক আছে তো ওখানে কীরকম কী ফিজ বা কী ব্যাপার ওখানে এক দিন তাহলে গিয়ে জিজ্ঞাসা করলেই হয় না আমি শুনেছিলাম যে স্টুডেন্টরা ওই ওখান থেকে কিছু নেই তো হ্যাঁ কিন্তু হোস্টেল রয়েছে

তাহলে আচ্ছা তাহলে কত কী কোর্স কোর্স ফিজ বা কী ব্যাপার সমস্ত বিষয়ে এক দিন গিয়ে জানলেই সবচেয়ে বেটার হয় হ্যাঁ আচ্ছা

আচ্ছা তাহলে তো আপনি জেনে আমাকে ফোন করবেন ঠিক আছে হুম হুম হুম হুম হুম